হাওড়া জেলার স্থানীয় সরকারের তরফ থেকে অনেকই কাজ করা হয় রাজনৈতিক কাঠামো এখানের খুবই ভালো এখানে সব ধরনের দলগুলোই সমান প্রাধান্য দেওয়া হয় যে দল জিতে আছে বা যে দল অপজিশনেতে আছে দুটো দলই সমানভাবে মানুষের সাথে থাকার চেষ্টা করে সর্বদাই তারা নিজেদের মধ্যে আলোচনা করে অনেকই কাজ করে আমাদের এখানে লোকাল যদি বিধায়ক বলেন তাহলে হচ্ছে শ্রী গৌতম চৌধুরী মহাশয় গৌতম চৌধুরী মহাশয় আমাদের এইখানে অনেক কাজ করেছেন যার ফলেতে তিনি প্রত্যেকবারই বিপুল ভোটে বিজয়ী হন এখানে রাস্তাঘাট থেকে শুরু করে জলের ব্যবস্থা এবং ড্রেনের জলের এদিক ওদিক যাওয়া রাস্তায় বর্ষাকালেতে কোনো জল না যাওয়া আর জল জমা যদি কোনো রাস্তায় জল জমেও যায় সেটা তৎক্ষণাৎ কিছুক্ষণের মধ্যেই পাম্প করে বার করে ফেলা হয় এছাড়াও তিনি অনেক গরীব লোকের পাশে দাঁড়িয়েছেন তাদের রুজি রুটির ব্যবস্থা করতে করতে অনেকের সাথে সাহায্যের হাত বাড়িয়ে তার নিজের জীবনের অনেকটাই দিয়ে তাদের সাহায্য করেছেন অনেক রিক্সাওয়ালা টোটোওয়ালা যারা দিন আনে দিন খায় মজদুর তাদের খাওয়ার ব্যবস্থা এবং তাদের অনেকেরই থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এছাড়াও তার আশেপাশের সব লোককে নিয়ে তিনি সাথে করে খুবই ভালো মতন যেতে চান তিনি এ রকমভাবেই এগিয়ে যাচ্ছে আমাদের সাথে সবার সাথে হাত মিলিয়ে এরকম দলের নেতা হওয়াটা খুবই দরকার আমাদের যুব সমাজকে দেখানোর জন্য যে তারাও এক সময়তে এ রকম কাজ যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে